আমি বড়বাজারে একটা কাপড় কিনেছি কাপড়টা প্রচুর দামি কাপড়টার রং খুব সুন্দর তার সঙ্গে আবার ব্লাউস পিস আছে কাপড়টার রঙও খুব ভালো কাপড়টা পরার সময় খবু সুন্দর লাগে যেমন খুশি করে পরেছি কাপড়টা আবার ঘরে নিয়ে এসে অনেকবার কাপড় ধুয়েছি কেচে মিলেছি একটুও রং ওঠেনি ব্লাউজ পিস যেমন ব্লাউজ পিস বানিয়েছি ব্লাউজ পিসটা দারুন কালারটাও খুব সুন্দর রঙটাও অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে সবাই পরার পরে সবাই বলে কাপড়টা খুব সুন্দর কোথা থেকে কিনেছিস রে আমি বললাম এটা বড়বাজারে কিনেছি কাপড়টা অসাধারণ আমার সত্যি কাপড়টা খুব ভালো লাগে আমি যেখানেই যায় ওই কাপড়টাই পরে যাই কাপড়টা খুবই নরম গায়ে দিলে প্রচুর আরাম হয় আমি সব সময় ওই কাপড়টাই পরে যাই